আমাদের রাজ্যে প্রতিনিধিত্ব করে খেলাধুলা খেলতে গিয়ে যখন প্লেয়াররা আহত হন বা দুর্ঘটনা হয় যদি ছোটো খাটো আহত হন তখন আমরা প্রথমে ফার্স্ট এড বক্স নিয়ে যাই সেই ফার্স্ট এড বক্সে আমাদের কিছু ট্রিটমেন্ট হালকা ট্রিটমেন্ট করি এবং যদি বড়ো দুর্ঘটনা হয় তখন চিকিৎসা পদ্ধতির জন্য নিয়ে যাওয়া হয় বিভিন্ন হসপিটাল বা নার্সিং হোমে তখন যে তাদের বিমা করা থাকে সেই বিমা থেকেও তারা টাকা পায় আবার এই ক্লাবের যে তারা ক্লাবের জন্য খেলতে এসেছিল সেখান থেকে তারা সুযোগ সুবিধা এবং এই ট্রিটমেন্টের যে ভাতা ট্রিটমেন্টের টাকাটা লাগে সেটা ভাতা হিসাবে দেওয়া হয় এইসব কারণেই তাদের জন্য বিমা দেওয়া বিমা করা হয় এবং ওই খেলোয়াড় প্রথমে যে চোট পেয়েছিল সেটা কতটা গুরুতর চোট সেটার উপর ডিপেন্ড করে তারপর এই ভাতা বা ক্লাব থেকে এই সুবিধা দেওয়া হয়